শখ হিসেবে আমি বাগান করাকে বেছে নিয়েছি তার কারণ হলো একটি সেটি হচ্ছে আমার ঠাকুমা আমার ঠাকুমার খুব শখ ছিল বাগান করা আমার ঠাকুমা সারা দিন বাড়ির কাজকর্ম করে সারা দিন বাগানে নিজের দিন যাপন করতেন ছোটো ছোটো গাছ লাগানো সেই গাছগুলিকে জল দেওয়া ছোটো চারা গাছে মশারি টাঙিয়ে রাখা যাতে পোকামাকড় বা কীটপতঙ্গ এসে সেই চারা গাছটিকে নষ্ট না করে দেয় ঠিক খুব যত্ন খুব স্নেহ অতি যত্নে অতি স্নেহে ঠাকুমা গাছগুলিকে লালন পালন করতেন ঠিক নিজের সন্তানের মতোন আর সেটি দেখে আমার খুব ভালো লাগতো তো আমার প্রেরণা তখন থেকেই ওই ঠাকুমাকে দেখেই আমার প্রেরণা ঠাকুমার পর মা একটু ব্যস্ত থাকার জন্য মা সেগুলো করতে পারতেন না তাই ঠাকুমার পরে সেগুলি আমিই করেছিলাম আমার তাই সেগুলি খুব ভালো লাগে এবং সেগুলির সঙ্গে সময় কাটাতে আমার মনে হয় আমি যেন আমার ঠাকুমার সাথেই আছি